আমাদের গ্রামে খোলা মলত্যাগ সাধারণ ছিলো কারণ গ্রামের সমস্ত মানুষ মানুষের শৌচালয় না থাকার কারণে মানুষ মাঠে ঘাটে মলত্যাগ করার ফলে বিভিন্ন অসুবিধার সম্মুখীন হতো কিন্তু এখন প্রতিটা বাড়িতে শৌচালয় তৈরির হওয়ার ফলে এটা সাধারণ কিছু নাই মানুষ এটার ব্যবহারের ফলে আশেপাশের পরিবেশ সুস্থ এবং স্বাভাবিক হয়ে উঠেছে এর অসুবিধেগুলি হল এখানে মাঠে ঘাটে মলত্যাগের কারণে প্রতিটা মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হয় জয় আমাশয় ডাইরিয়া ইত্যাদি জাতীয় রোগ মানুষের মধ্যে বাসা বাঁধে এর ফলে তাদের খুব তাড়াতাড়ি চিকিৎসার প্রয়োজন হয় এবং চিকিৎসা পাওয়ার ফলে মানুষ তাড়াতাড়ি সুস্ত হয়ে ওঠে